আমি আমার বন্ধুদের সাথে দীঘায় যেতে চাই তাই একটি রেন্টাল গাড়ি বুক করবো ড্রাইভার লাগবে না আমরা নিজেই ড্রাইভ করে যাবো তো প্রতি কিমিতে কতো টাকা করে লাগবে আমরা বে পাঁচ দিন থাকবো ঠিক আছে